আমি সাধারণত ক্রিকেট এবং ফুটবল খেলাটিই বেশি দেখি এবং এই দুটি খেলা সম্পর্কে খোঁজখবর রাখি বর্তমানে বিভিন্ন রকম কেবল লাইন আছে যে লাইনগুলির দ্বারা আমাদের এখানে খবর আমরা খবর শুনতে পাই এবং বিদেশের যে সমস্ত ক্লাবগুলি আছে যেমন রিয়াল মাদ্রিদ বার্সেলোনা ম্যানচেস্টার সিটি ম্যানচেস্টার ইউনাইটেড টটেনহ্যাম এই সমস্ত ক্লাবগুলি তাদের ফুটবল আমার দেখতে ভালো লাগে তাদের খেলাধুলা এছাড়াও আমাদের ভারতীয় যে ক্লাবগুলি রয়েছে অর্থাৎ আমাদের কলকাতার যে ক্লাবগুলি যেমন ইস্ট বেঙ্গল মোহনবাগান মহামেডান স্পোর্টিং এই সমস্ত আরও অনেক ক্লাব আছে যেগুলি খেলা আজও পর্যন্ত সময় পেলে আমি দেখি এবং এইভাবে আমি সাধারণত ফুটবলের আপডেট নিই এবং বর্তমানে ক্রিকেট খেলায় অনেক উন্নত প্রযুক্তি এসে গিয়েছে অনেক কম ওভারের খেলা এসে গিয়েছে আমরা সাধারণত যখন খেলা দেখতাম তখন সেই খেলাগুলি ছিল পঞ্চাশ ওভারের খেলা ছিল এবং টেস্ট খেলা ছিল পাঁচ দিনের সেসমস্ত খেলাও দেখেছি তখনকার দিনের খেলার একটু মান আলাদা ছিল এখনকার দিনের খেলার মান একটু আলাদা তখনকার দিনের পিচের কন্ডিশনও একটু আলাদা ছিল এবং রান এত হতো না অল্প রানের মধ্যেই আমাদের ফলাফল নির্ণয় করত তখন বোলারদের বোলিংয়ের দাপট ছিল প্রচুর এবং পিচটাও সেইভাবে করা হতো বর্তমানে সাধারণত রানিংয়ের গতিসম্পন্ন পিচ করা হচ্ছে এবং ব্যাটিং পিচ করা হচ্ছে যার ফলে মানুষ মনোমুগ্ধ হচ্ছে এই পিচে খেলা দেখে সাধারণত এছাড়াও বর্তমানে আর একটি খেলা আপডেট হয়েছে যেমন টি টোয়েন্টি খেলা এই টি টোয়েন্টি খেলাটি যাই হোক আর টি টোয়েন্টি খেলাটি আমি নতুন দেখছি কিন্তু এটিও আমার ভালো লাগে খারাপ লাগে না বর্তমান প্রজন্মের প্রজন্মের সঙ্গে সঙ্গে বিভিন্ন রকম খেলাধুলার পরিবর্তন ঘটেছে বিভিন্ন রকম নতুন নতুন খেলোয়াড় এসেছেন আমাদের সময় যেসমস্ত খেলোয়াড় ছিল যেমন ভারতে সৌরভ গাঙ্গুলী তখন ক্যাপ্টেন আমরা যখন নাইন টেন ইলেভেন টুয়েলভে পড়ি সৌরভ গাঙ্গুলি ক্যাপ্টেন সচিন তেন্ডুলকর ছিল যুবরাজ সিং মহম্মদ কাইফ ওদিকে জাহির খান লক্ষ্মীপতি বালাজি নেহরা আগরকর বোলার কিপার ছিলেন নয়ন মোঙ্গিয়া পরিবর্তীকালে ধোনি আসে কিন্তু নয়ন মোঙ্গিয়া অনেক দিন কিপিং করেছিলেন এবং নয়ন মোঙ্গিয়ার পরে রাহুল দ্রাবিড় ছিলেন কিপিংয়ে ভিভিএস লক্ষ্মণ ছিলেন একটি অত্যন্ত সাধারণ প্লেয়ার অত্যন্ত অসাধারণ প্লেয়ার সরি সাধারণ বললাম আমি মাপ করবেন অসাধারণ প্লেয়ার যার ব্যাটিং সৌজন্য আজও আমরা মনে রেখেছি এবং টেস্টে রাহুল দ্রাবিড় এবং ধরুন আপনার ভিভিএস লক্ষ্মণ যদি ব্যাট করতে নামে মানে আশপাশের মানুষ মানে আশপাশের মানুষ তখন ওদের ওপরে একটা বিশাল আশা করত এবং প বিপরীত প্রতিপক্ষ টিমের বিরুদ্ধে ওরা দেওয়ালের মতো প্রাচীর হয়ে যেত রাহুল দ্রাবিড়কে তো টেস্টে আউট করা খুবই মুশকিলই ছিল তো বর্তমান প্রজন্মে আরও নতুন নতুন ব্যাটসম্যান এসেছেন নতুন নতুন বোলার এসেছেন তারা আরও ভালো বল করছেন আরও ভালো ব্যাট করছেন এবং খেলার গতি মান প্রকৃতি চি পরিবর্তন হয়েছে সমস্ত কিছু নিয়ে একটা ভালোর দিকে যাচ্ছে সেটি ভাল লাগছে এই সমস্ত এখন বর্তমানে বিভিন্ন মিডিয়া হয়েছে এই সমস্ত খবর থেকে মিডিয়া থেকে আমরা খেলাধুলার খবর পাই এছাড়াও ফোনে বিভিন্ন অ্যাপস আছে যে অ্যাপস থেকে আমরা খেলাধুলা দেখি এইভাবেই আমরা খেলাধুলার খবর এখন পাচ্ছি